উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান শিল্প হল এখানকার কৃ্ৃষিকাজ এখানকার কৃষিকাজ খুবই উন্নত এছাড়াও এখানে অনেকগুলি কারখানা বা সংস্থাও আছে যেগুলির দ্বারা অনেক রকমের কাজ হয় যেমন এখানে এমন কারখানা আছে যেটা থেকে অনেক বড়ো বড়ো জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো বাইরের দেশে যায় এরম অনেক সংস্থা আছে যেটার দ্বারা যে আমাদের এখানের জেলার একটু উন্নতি হবে মানে মেয়েরা সবাই একটু স্বাবলম্বন হবে এরকমও অনেক সংস্থা এখানে আছে এছাড়াও তো সবথেকে বড়ো বেশি কৃষিকাজ কৃষিকাজটা নিয়েই এখানে মানুষ অনেক বেশি চাষ করে এছাড়াও যে পরিবেশ আছে সে পরিষেবাটাও খুব ভাল এখানে রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে পরিষেবাটাও ভালোই দেয় এছাড়াও এখানে ছোটো খাটো অনেকগুলোই মিল আছে যেমন গমকলের মিল আছে এছাড়াও রাইস মিল আছে এছাড়াও বড়ো বড়ো অনেক কোম্পানির এখানে এন্টারপ্রাইজ আছে যেগুলো এখান থেকে লেনদেন হয় এরকম অনেক কিছুই এই আমাদের এই জেলাতে আছে